ক্যান্সার হৃদরোগের মতো গুরুতর অসুস্থতার চিকিৎসার সুবিধা আমাদের গ্রাম বাংলার মধ্যে নেই যদিও থেকে থাকে তা হল সুদূর শহর পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা শহরে অথবা পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য বড়ো বড়ো শহরগুলিতে রয়েছে এবং সেটি ব্যবহারযোগ্য হয়ে থাকলেও খুবই ব্যয়বহুল্য ধরনের এ সমস্ত চিকিৎসা করানোর জন্য সাধারণত ধরে দেখুন হৃদরোগের রোগীর জন্য তাদের হৃদটা হৃদপিন্ডর মধ্যে পেসমেকার যন্ত্র বোস করাতে হয় পেসমেকার যন্ত্র খুবই একটি দামি যন্ত্র সে যন্ত্র খুবই ব্যয়বহুল্য সেটির পরিচর্যা করতে হয় পরিচর্যা না করা হলে সেই যন্ত্রটি খারাপ হয়ে যাওয়ার ফলে রোগীর মৃত্যু হতে পর্যন্ত হতে পারে আর যে সমস্ত ক্যান্সার রোগগুলি রয়েছে ক্যান্সার রুগীদের প্রত্যেক সপ্তাহে বা কিছু দিন অন্তর অন্তর কেমো দিতে হয় সেই কেমো প্রচুর ব্যয়বহুল্য আমাদের গ্রাম বাংলার মধ্যে সেরকম চিকিৎসার ব্যবস্থা নেই এই সমস্ত রোগের যদিও বাইরে বাইপাস সার্জারির মাধ্যমে এ সমস্ত চিকিৎসা করানোর উপায় রয়েছে কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেই চিকিৎসাগুলি করানো সম্ভব না যদি কখনও কোনো রোগীর এমারজেন্সি হয়ে পড়ে তখন রাত্রে বা যে কোন সময়ে ট্রেন বা প্লেনের মাধ্যমে রোগী পাঠালেও সেখানে পৌঁছাতে পৌঁছেতেই রোগীর মৃত্যু ঘটে যায়